আমি ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম এই সমস্ত কিছু সমাজ মাধ্যমে যে জায়গা আছে সেগুলো আমি সব সবগুলোই আমি ব্যবহার করি আর আমি এই ফেসবুকে অনেক কিছুই দেখতে পছন্দ করি তার মধ্যে আমার জেলার খবর আমার রাজ্যের খবর আমার দেশের এমনকি বিদেশের খবর এই সবকিছু আমি এই সমাজ মাধ্যমে মানে ফেসবুকে আমি দেখতে পছন্দ করি আর আমি এখানে অনেক কিছুই পোস্ট করি যেমন আমার ছবি বা খুশির কিছু মুহূর্ত বা আমার গল্প এগুলো আমি এই সমাজ মাধ্যমের মানে এই ফেসবুকে বা টুইটারে বা ইন্সটাগ্রামে আমি এগুলো পোস্ট করি তার কারণ আমিও কেমন আছি কতটা খুশি বা কী অবস্থায় আছি সেসব আমিও চাই যাতে আমিও যেমন ঘরে বসে বসে এই সবকিছু ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে জানতে পেরেছি আমারও সেরকম ভালোমন্দ আরও পাঁচজন জানুক এটাই আমি চাই এই জন্য অনেক বন্ধুত্বও আমার এই ফেসবুকের মাধ্যমে হয়ে গেছে অনেকটা পরিচয়ও আমি এখান থেকে পেয়েছি আর আমি বলবো তো আমি কাজের ফাঁকে যতটুকু সময় পাই সেইটুকু সময় আমি এখানে সময় দিই মানে এই ফেসবুকে ইন্সটাগ্রামে বা টুইটারে আমি প্রায় অনেকটা সময়ই দিই আর সত্যি কথা বলতে এই সম্পর্কে পছন্দ অপছন্দর ব্যাপারটা সেরকম না ব্যাপার হলো কী যে যেটা আমাকে ভালো লাগে ফেসবুক বা ইন্সটাগ্রামে অনেক কিছুই ভালো খবরও পাওয়া যায় তো আমি ভালো জিনিসটাকে পছন্দ করি আর এই ফেসবুক ও আর টুইটার বা ইন্সটাগ্রাম এগুলোতে যেটা খারাপ জিনিস বা যেটা আমার খারাপ লাগে সেটাকে আমি কোনও দিনও প্রশ্রয় দিই না আর সেখানে আমি লাইক কমেন্ট কোনও কিছু করি না যেটা আমার ভালো লাগে যেটা পছন্দের সেখানে আমি ভালোভাবে সেটাকে আমি মানে অনুসরণ করি আর সেখানে আমি লাইক কমেন্ট দিতে পছন্দও করি